মানব জীবনে মোবাইল এক স্মরণীয় অধ্যায় কয়েক বছর আগে আমাদের কাছে মোবাইল এসেছিল তো সে সময়ে আমাদের কাছে ছিল কিপ্যাড মোবাইল যার মাধ্যমে আমরা শুধুমাত্র কল করতে পারতাম জিএসএম সিম ব্যবহার করে যেটি টু জি কানেকশন দিয়ে চলত কিন্তু এখন বর্তমান যুগে স্মার্ট স্মার্ট ফোনের মাধ্যমে বিরাট একটা ভূমিকা আমাদের মধ্যে চলে এসেছে স্মার্ট মোটের এ স্মার্ট ফোনের মাধ্যমে যেটি ছোটোখাটো কম্পিউটার বলা যেতে পারে কারণ আমরা এই ছোটোখাটো কম্পিউটার বা স্মার্ট ফোন দিয়ে বিভিন্ন কিছু তথ্য বা বিভিন্ন কিছু জিনিস বের করতে পারছি বা দেখতে পাচ্ছি এই স্মার্ট ফোন মানবজীবনে এক স্মরণীয় অধ্যায় বলা যেতে পারে কারণ এই স্মার্ট ফোনের মাধ্যমে আমরা দেশ বিদেশের বিভিন্ন রকম খবর পড়তে পারি বা দেখতে পারি বা এক জায়গার থেকে আরেক জায়গা এক বন্ধুর সঙ্গে কথোপকথন করার ক্ষেত্রে সে কী করছে না করছে ভিডিও কল মাধ্যমে দেখতে পারি বা কোনো মেসেজ কোনো ভিডিও এখান থেকে তুলে আমি সেখানে পাঠিয়ে দিতে পারি এখন এই নেটওয়ার্ক সংযোগ বিরাট একটা কাজ করে আমি বর্তমানে এয়ারটেল সিম ব্যবহার করি সেটা ফোর জি কানেকশনে আছে এবং এর রিচার্জ দুশো উনচল্লিশ টাকা আটাশ দিনের জন্য যার ডেটা প্যাকের জন্য মাসে ওই একই টাকা দুশো উনচল্লিশ টাকার মাধ্যমে আমি প্রতিদিন ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা পাই যার বৈধ আটাশ দিনের জন্য তবে সরকার কর্তৃপক্ষের কাছে আবেদন করব যাতে এই মাসিক রেন্টাল একটুখানি কমিয়ে দেয় সে দিকে যেন নজর রাখে আর স্মার্ট ফোন আরও দ্রুত গতিতে এগিয়ে যাক এই আশা আকাঙ্ক্ষা রাখি